আমার এলাকায় সাধারণতভাবে লোকেরা তারাপীঠ বা দীঘা পুরী এই ধরনের জায়গায় যেতে পছন্দ করে কারণ তারাপীঠে সাধারণতভাবে এখানে ধর্মীয় একটা স্থান সাধারণ মানুষ সেখানে যায় তীর্থ করতে দীঘাতে যায় সমুদ্রে স্নান সেখানে শান্ত একটা প্রকৃতি রয়েছে এছাড়া পুরী সারা ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হিন্দু ধর্মের মানুষ এমনকি বিভিন্ন ধর্মের মানুষরাও আসে সেই জায়গায় বেড়াতে একদিকে যেমন সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য অন্যদিকে জগন্নাথ ঠাকুরের একটা পীঠস্থান যেখানে জগন্নাথদেব এখানে আছে সুভদ্রা জগন্নাথ বলরাম সে দর্শন করতে যায় মানুষ এজন্য এই জায়গা খুবই ভালো যার জন্য এখানেই পছন্দ করে মানুষ সাধারণত বেড়াতে